উনিশ নয় দু হাজার পাঁচ উনিশ নয় দু হাজার তিন উনিশ নয় দু হাজার চার বারো পাঁচ দু হাজার ছয় তেরো পাঁচ দুহাজার আট